পোলট্রি ব্যবসায় যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে অন্যতম সমস্যা হলো পোলট্রির মধ্যে রোগ লাগা এই রোগের বা মহমারীর কারণে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের রোগ লক্ষ্য করতে পারা বা যায় বা মহামারী লক্ষ্য করতে পাওয়া যায় তো এই মহামারী বা রোগের কারণেই পোলট্রি মুরগি একাধিক মারা যায় এবং বহু টাকার ক্ষয়ক্ষতি হয় এই পোল্ট্রি মুরগি চাষের এইটি সবথেকে বড়ো রকমের সমস্যার সম্মুখীন হতে হয় আর আমি যখন দূরে থাকি তখন আমার পশুদের তদারকি করবার জন্য আমার যে সমস্ত সহকর্মী লোক রয়েছে তারা তার তদারতি করে তারা নির্দিষ্ট সময় সময় অন্তর তাদের খাবার দেওয়া জল দেওয়া বা পরিচর্যার যে সমস্ত বিষয় রয়েছে তা তারা পরিচর্যা করে থাকেন এবং তারা এইভাবেই তা পরিপাটি করে যত্নআত্তি করে থাকে আর পশু সম্পর্কে আমার যে খারাপ অভিজ্ঞতা সম্মুখীন হতে হয়েছে তা হলো একবার আমার এক বেশ কিছু ছাগল চাষ করেছিলাম যেগুলি মহমারীর আকার ধারণ করেছিলেন রোগ জালালে রোগ লেগেছিলেন প্রচণ্ড পায়খানা করতে থাকেন এবং তো সেই পায়খানা করার কারণেই হোক বা ডাক্তার ঠিকভাবে রোগ নির্ণয় করতে পারে নি তো সমস্যার সম্মুখীন হতে হয় এবং দশটি ছাগলের মধ্যে আমার আটটি ছাগল মারা যায় এটি আমার খুব একটি খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিলো যেটি অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা তো পরবর্তীকালে আমি পুনরায় আবার পরিচর্যা শুরু করি এবং ডাক্তারের নিয়ম মেনে এবং সঠিক সময় সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করি এবং সফলতা অর্জন করতে পারি